হ্যালো দাদা আজকে যে আমি ক্যাব বুক করেছিলাম সেই ক্যাবে দেখছি মাঝ রাস্তায় চাকা পাংচার হয়ে গেল সিটগুলো ঠিকঠাক নেই হর্ন বাজছে না এই ধরনের গাড়ি যদি আমাদেরকে দেওয়া হয় তালে আমরা তো রাস্তার মধ্যে বিপদে পড়বো এই জন্যই আমি এই এজিন্সিকে আমি অভিযোগ জানাচ্ছি